আমরা স্কুল বা কলেজে অনেক ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে পড়েছি আর্যভট্ট যেই শূন্যের আবিষ্কারক তিনি ছিলেন একাধারে গাণিতিক ও জ্যোতির্বিদ তিনি গ্রহের গতিতত্ত্ব সম্পর্কে গবেষণা করেছিলেন চরক তিনি প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রে সিদ্ধহস্ত ছিলেন সুশ্রুত তিনি শল্য চিকিৎসা অর্থাৎ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ছিলেন কণাদ তিনি ভারতীয় গণিতিক গণিতবিদ ছিলেন ব্রহ্মগুপ্ত তিনিও ভারতীয় গণিতবিদ ছিলেন এবং তিনি একাধারে ক্যালকুলাসে পন্ডিত ছিলেন